আমি আমার বাড়ির উঠোনে এবং বাগানে পাখিদের ডেকে আনার জন্য নানারকম উপায় অবলম্বন করি এক হচ্ছে চাল ছাদের মধ্যে চাল বা বাগানের মধ্যে চাল ছড়িয়ে রাখলে পাখিরা আসে এবং খুঁটে খুঁটে খায় কোনো পরিষ্কার জায়গায় অল্প চাল রাখলে তারা এসে খায় গম ছাদে সকালের দিকে গম ছড়িয়ে রাখলে বা ঐ যে কোনো সময় গম ছড়িয়ে রাখলে পায়রা এসে গম খায় খুঁটে খুঁটে গম খায় আচ্ছা ডাল ছড়িয়ে রাখলেও নানারকম পাখি এসে ছাদে উঠানে ডাল ছড়িয়ে রাখলে এসে খুঁটে খুঁটে খায় গ্রীষ্মকালে ছাদে একটু ছায়া দেখে বা বাগানে একটু ছায়া দেখে একটা পাত্রের মধ্যে জল রাখি গ্রীষ্মকালে পাখিদের যখন জল তেষ্টা পায় ছাদে বা বাগানে জল দেখলে তারা সেখানে আসে এবং জল খায় তারা জল খায় এবং কোনো খাবারের টুকরো কিছু পড়ে থাকলে কাক পায়রা আসে এসে খুঁটে খুঁটে খায় কোনো ভাত মুড়ি পড়ে থাকলেও কাক এসে সেটা খেয়ে যায়